পশ্চিমবঙ্গের রাজনৈতিক অবস্থা এখন বর্তমানে স্থির রয়েছে এখানে তৃণমূল তৃণমূল সরকার রয়েছে এবং এখানকার তৃণমূল সরকারের যে প্রশাসনিক অবস্থা খুবই ভালো এখানকার কর্পোরেশন মিউনিসিপাল কর্পোরেশন মিউনিসিপ্যালিটি খুবই ভালো কাজ করছে এবং বিভিন্ন রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে মানুষের সেবা খুব সুন্দরভাবে হচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার দুয়ারে সরকার শুরু করেছে দুয়ারে সরকারে এসে যারা অফিস যেতে মতলব নিম্নবর্গের লোকেরা অফিস যেতে ভয় পেত কারণ তাদের যে জামা পোশাক তারা পরিধান করে সেই পরিধান বস্ত্র নিয়ে তারা অফিসে যেতে নিজেদের কুণ্ঠিত ও লজ্জিত বোধ করত কিন্তু দুয়ারে সরকার নিজের গ্রামে ইয়া পাড়ায় এলে তারা নিজেদের যে ওই স্বাভাবিক ড্রেসে ওই দুয়ারে সরকারে গিয়ে নিজের নিজেদের কাজ করে নিতে পারে যেমন কাস্ট সার্টিফিকেট ও জমির পাট্টা বৃদ্ধ ভাতা ও বিধবা ভাতা এই আপনার স্বাস্থ্যসাথী কার্ড এই সবগুলো যে সরকার শুরু করেছে তা খুবই মানুষের মধ্যে সাড়া জাগিয়েছে এবং আগামী দিনে ড্রাইভিং লাইসেন্স ও সরকার দুয়ারে সরকারের মধ্যে শুরু করবে এটা আরো ভালো কাজ হবে কারণ ড্রাইভিং লাইসেন্স বানাতে দালাল চক্রের হাতে পড়ে লোক সর্বস্বান্ত হচ্ছে যদি সরকার দুয়ারে সরকার সরকারের মধ্যে এই ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসতে পারে তাহলে খুবই সাধারণ মানুষ খুবই উপকৃত হবে